হ্যাঁ আমার মনে হয় বাংলা ভাষা একটি গুরুত্বপূর্ণ ভাষা এই ভাষায় মিডিয়া এবং শিক্ষা ব্যবস্থায় পর্যাপ্তভাবে প্রতিনিধিত্ব করা যায় ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ লোকই বাংলা ভাষায় কথা বলে পশ্চিমবঙ্গের জাতীয় বা ভাষা হচ্ছে বাংলা ভাষা এখানকার স্কুল কলেজে বিশেষত বাংলা মাধ্যমে পড়াশোনা করা হয় বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা স্টেট এলিজিবিলিটি টেস্ট সবগুলো বাংলাতেই করা যায় তাই বাংলা প্রতিনিধিত্ব করতে পারে বাংলা ভাষাভাষী কথা বলা বা বাংলা ভাষায় কথা বলে এইরকম মানুষ বিশ্বের তথা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তারা বিভিন্ন কাজে যোগদান করতে পারে বাংলার মান বজায় রেখেছে তারা বাইরে বিভিন্ন সেক্টরে কাজ করা সত্ত্বেও বাংলা ভাষায় কথা বলে বা বাংলা ভাষাকে সন্মান করে